হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলছি কী যে কে সোনিয়া হ্যাঁ বলছি ফোন করেছি এই জন্য যে ঐ যে বাড়িতে পুজো আছে তো তা বাড়িতে পুজো পুজোর জন্য মালা ফুল আর নেবার জন্য বলছি এবার মাল মানে এই রজনীগন্ধার মাল রজনীগন্ধার মালা কত মালা লাগবে ঐ জন্মাষ্টমীর জন্য ঠিক আছে রজনীগন্ধার মালা দিবি কৃষ্ণের গলায় রাধা কৃষ্ণর গলায় দেবো আর সেটা একটা বড় রজনীগন্ধা দিবি কী দাম পড়বে রে

আচ্ছা ঠিক আছে তাহলে জুঁইফুলের মালা বা বেল ফুলের মালা যেটা সম্ভব হয় দিস আর ঐ যে ছোট ছোট একটা করে বেলি ফুল গাঁথা থাকে না ঐ বা রজনীগন্ধা যে হ্যাঁ ঐ ঐ ঐগুলো ঐগুলো একটা একটা করে দিবি সব ঠাকুরকে ওটা মোটামুটি ইয়ে পনেরো যোলোটা আর লক্ষ্মী ঠাকুরের জন্য দিবি একটা রজনীগন্ধারও মালা আর শিব ঠাকুরের জন্যে নীলকণ্ঠ মালা আর আকন্দ ফুলের মালা আর দুর্গা মায়ের জন্য দিবি জবা ফুলের মালা আর এমনি কুচ কুচো ফুল দিবি হ্যাঁ আর তুলসী পাতা তুলসী পাতা দিবি বেল পাতা দিবি হ্যাঁ আর একটু দূর্বাও দিবি ঠিক আছে আর বলছি আগে থেকে বলে দিলাম ভোগ মিস করিস না ঠিক আছে কত কী হয় আচ্ছা পান কলা হ্যাঁ পান কলাটাও দিয়ে দিবি ঠিক আছে মানে মানে এমনি পানটা দিয়ে দিবি যদি কলা থাকে তো দিবি আর হচ্ছে যে কত দাম হয় একটু হিসেব করে বলিস তাহলে তোর আমি তো পুজোর দিন কাজে ব্যস্ত থাকবো তা কাকুকে পাঠিয়ে দেবো কাকুর হাতে দামটা দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ রাখ রাখ হুঁ হুঁ হ্যাঁ হ্যাঁ